কিছুদিন আগে আমি একটা মেকআপ কিট নিয়েছিলাম মেকআপটা এতটাই বাজে যে আমি কি বলব মানে ভাষায় প্রকাশ করা যাবে না সেটার কোনো কিছুই ভালো না আমি ওটার ক্রিমটা লাগিয়েছিলাম ক্রিমটাতে আমার পুরো মুখে র্যাশ বেড়িয়ে গেছিল আমি ভাবলাম যে হয়তো গরমের জন্য বেড়িয়েছে আমি ওটাকে একটা অনুষ্ঠান বাড়িতে যাবার আগে ওটাকে লাগিয়ে আমি গেছিলাম সেখানে গিয়ে আমার পুরো মুখে ছোপ ছোপ দাগ হয়ে গেছে আমার মুখটা বীভৎস দেখতে লাগছিলো মানে এতটাই খারাপ আমি ওটা লাগিয়ে আমি এতটাই আমার খারাপ লেগেছে যে আমি আমার কিছুই বলার নেই কিছু কিছু মেকআপ কিট যে এতটাও খারাপ হতে পারে আমি ভাবতেও পারি না মানে কি প্রোডাক্ট দিয়ে এগুলো বানায় সেটাও আমার জানা নেই যে এতটাই খারাপ এর রিভিউ মানে কি হিসাবে এগুলো বানায় তুমি দুটো জিনিসই বানাচ্ছো সেটাও ভালো করে বানানো উচিত কিন্তু সেটাও না